বাগানে সরঞ্জাম ব্যবহার করার জন্য কাস্তে কুড়ুল কাটারি এসব নানারকম যন্ত্র রয়েছে যেমন কোদাল দিয়ে মাটি খুঁড়ে আমি গাছ লাগাই দিয়ে কাঠারিও করে ডাবগাছের ডালাগুলোকে পরিস্কার করে ছেঁটে সে বাগানটাকে পরিস্কার রাখি এবার জল দেওয়ারও মেশিন রয়েছে এবং গাছে যাতে পোকা না লেগে যায় তারজন্য ঘাসমারা মেশিনও রয়েছে আমি নিজেই সেই মেশিনটি নিজেই দিয়ে দিই মানে পোকামাকড় মারার জন্য আর আমি গাছেতে বড়ো পাইপলাইন দিয়ে করে জল স্প্রে করি